আমি কখনো কোনো প্রতিযোগিতায় শিল্প প্রদর্শনীতে কোনো শিল্প প্রদর্শনে আমি অংশগ্রহণ করিনি আর এই অভিজ্ঞতা সম্পর্কে আমার কোনো ধারণা নেই আর আমি প্রাথমিকে আন্তর্জাতিক আঁকার জন্য কোনো পরীক্ষা দিইনি কারণ আঁকাটা আমার ভালো লাগে কিন্তু আঁকা নিয়ে আমি চর্চা করি নি বা আঁকা কোথাও শিখিনি সেই জন্য হয়তো মানে সেই ভয়ে যে আমি হয়তো পারবো না কম্পিটিশানে বা পো প্রতিযোগিতায় আমি খুব একটা ভালো করতে পারবো না সেই ভয়ে আমি কোনো দিন কোনো প্রদর্শনীতে অংশগ্রহণ করি নি